হ্যাঁ আমি বিভিন্ন ধরনের নাচের রিল বা শটস দেখে থাকি দৈনন্দিন দিনে এবং সেটি আমি দেখি হচ্ছে ইউটিউব নামক একটি মোবাইল অ্যাপে সমাজ মাধ্যমে আমার প্রিয় নর্তকীদের মধ্যে অনেকেই রয়েছেন তারা অনেকেই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে রিল বা শটস পোস্ট করেন নাচের আবার অনেকেই করেন না যারা করেন না তাদের মধ্যে আমার প্রিয় নৃত্যশিল্পীরা রয়েছেন যেমন মমতা শঙ্কর এবং তনুশ্রী শঙ্কর এবং আরও অনেকে আছেন যারা এইগুলো দৈনন্দিনভাবে রিল বা শটস পোস্ট করেন না ডোনা গাঙ্গুলি কিন্তু আবার এরকমও অনেকে আছেন যারা ইউটিউব প্ল্যাটফর্মে দৈনন্দিনভাবে রিল এবং শটস পোস্ট করেন যেমন সোনা রায় সাক্ষী দেবরাজ সাক্ষী জাস্টিন এবং অনেকে